আমার এলাকায় অনেক রকম পাখি দেখা যায় যেমন দোয়েল টিয়া ময়ূর কোকিল বাবুই বুলবুল ঘুঘু কাক কাকাতুয়া চড়ুই টুনটুনি ঈগল শালিক বক পেঁচা সারস কাঠঠোকরা পায়রা কোয়েল ময়না মাছরাঙা বাদুড় বাজ পাখি গাঙ চিল ডাহুক হামিং বার্ড পানকৌড়ি বৌ বসন্ত ইত্যাদি আমার প্রিয় পাখি হলো কাক কাক কালো কালো রঙ আমার প্রিয় তাই কাক আমার প্রিয় পাখি কাক আমাদের বন্ধু কারণ কাক হচ্চে ঝাড়ুদার পাখি সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে কাক পরিবেশকে পরিষ্কার রাখে